কি কি ফোন কি কি ফোন লাগবে বলুন অ্যান্ড্রয়েডে আছে দশ সাড়ে দশ কুড়ি হাজারের উপরে আছে আর তুমি কি প্যাডের নিতে গেলে ওই দেড় হাজার হাজারের মধ্যে হয়ে যাবে কি ফোন নেবেন বলুন কি কি মডেল যেমন আছে নোকিয়া আছে স্যামসাং আছে লাভা আছে নোকিয়া আছে কি লাগবে

অ্যান্ড্রয়েড ভিভো আছে ওপো আছে মোটো আছে যেমন হচ্ছে অনর ওপো পোকো যা নেবে তুমি আর আছে স্যামসাঙ আছে আই ফোন আছে ওয়ান প্লাস আই কিউ কি লাগবে বলো নামটা বলো কি ফোন নেবেন সামসংয়ের সামসংয়ের পরবে তেরোশো টাকা পরবে তেরোশো

না এটাই কম ওই কি প্যাডের ওইটা তেরোশো টাকা অ্যান্ড্রয়েড কি নেবে বলুন অ্যান্ড্রয়েড ভিভোর পঁচিশ ওয়াই ইলেভেনে পড়বে আঠারো কুড়ির মধ্যে পড়বে ওই আঠেরো আঠেরো হাজারে হয়ে যাবে হ্যাঁ অনলাইনে কম দেখাবে কিন্তু অনলাইনে তো নিলে মালটা আসবে না আসবে না পাবে না গ্যারান্টি আর দোকানে নিলে তুমি মাল একবারে দেখে নিতে পারবে না এই এবার আপনি আসুন দেখে নেবেন এবারে পাঁচশো তো ছাড় দিতে পারি তার বেশি দিতে পারবো হ্যাঁ দোকানে এইটি ছাড় অললাইনেতে আবার কি ছাড় দেবে দোকানে এইটি ছাড় দেয় তখন সেই বড়ো সেলে দেয় দুর্গাপূজাতে দেয় এই সবে বড়ো বড়ো সেলেতে দেয় এখন কি তোমার দেবে ওইসব ভিভোর আছে বারো হাজার পাবে পনেরো হাজার পাবে ওপোর ওপোর একটু বেশি ভালো নিতে গেলে মিনিমাম পনেরো ষোলো পড়ে যাবে পোকো পোকো কি নেবে পোকো এক্স থ্রি প্রো বা এমটু প্রো প্রোটা কুড়ি হাজার পরবে ও অনলাইনের দাম কি আর এখানের দাম হবে অনলাইনের দাম যা হবে এখানে তার কি প্যাড ফোনের আইটেলটা ওই বারোশোর মধ্যে হবে বারোশো সাড়ে বারোশো

লাভা তুমি আটশো আছে হাজার আছে বারোশো তেরোশো যেরকম নেবে হুম ঠিক আছে রাখুন